হ্যাঁ বলছি আপনি ফল দোকানদার বলছেন তো আমি অর্পিতা সর্দার কথা বলছিলাম বলছি আমার না কিছু ফলের দরকার ছিলো বাড়িতে একটু বড়ো করে অনেক বড়ো পুজো হবে তো আপনার কাছে কিছু অর্ডার দিতাম তো আপনি কি অর্ডারটা নেবেন হ্যাঁ এবার আপনি ঠিক টাইমে পৌঁছাতে পারবেন তো আগে সেটা বলুন আমাকে তিন দিন পরে দিলেই হবে হ্যাঁ আমার আপনাদের মানে দোকানে আপেলের দাম কতো করে আচ্ছা আমার প্রায় পাঁচ সাত কেজি লাগবে আর সাথে লেবু বেদানা কলা মানে পুজোয় যা যা সামগ্রী আর কি দরকার হয় আর এক্সট্রা করে ড্রাগন ফলটা আমার একটু দরকার এবার ড্রাগন ফলটা কতো করে একটু কস্টলি তো দামটা অনেকটা বেশি ওটার একটু আচ্ছা তা ঠিক আছে আমি একটু মানে ওরকম কেজি পাঁচ লাগবে আমার হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা আমি আপনাকে কিছুটা দিয়ে আসবো ওকে তাহলে আমি কাল গিয়ে কথা বলি রাখছি এখন